শিল্প কারুকার্যর জন্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলি খুবই ব্যবহারযোগ্য এবং উপকারীযোগ্য কারণ একটা শিল্পী নিজস্ব শিল্পীসত্তাকে বাড়াতে গেলে তার যে ত্রুটিগুলো থাকে সেইগুলো এই মিডিয়া থেকে নিজে কে উন্নতি করতে পারে তার নিজের ত্রুটিগুলো সংশোধন করতে পারে আমি নিজস্ব পছন্দ অনুযায়ী অনেক ইউটিউব চ্যানেল দেখে থাকি এবং তাদের সেই শিল্প সত্তা থেকে ছোটো ছোটো শিল্পকলা নিজের আত্মিক শান্তির জন্য ব্যবহারও করে থাকি এবং সেটা খুবই উপকারদায়ক এবং ব্যবহারযোগ্য